হ্যাঁ হ্যালো হ্যাঁ মা তারা মৎস্য ভাণ্ডার হ্যাঁ বলুন কে বলছেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন এই আমার কাছে ধরুন রুই সাইপ্রিনাস তারপরে তেলাপিয়া আছে সিলভার কার্প আছে আর চিংড়ি মাছ আছে এবারে ইলিশটা অবশ্য থাকে না সব দিন যেদিন আসে কলকাতা থেকে আরে সেদিনেই রাখি এই আর কি আপনার কী কী মাছ লাগবে বলুন না আচ্ছা রুই মাছ পঞ্চাশ কেজি লাগবে তাই তো এবার কবে কী লাগবে একটু বলুন আচ্ছা কুড়ি তারিখ মানে এখনও এক সপ্তাহ প্রায় দেরি আছে তাই তো আচ্ছা পোঞ্চাশ কিলো লাগবে ঠিক আছে রুই মাছ হ্যাঁ বলো দাম বলতে আড়াইশো টাকা করে কেজি দেবেন না আড়াইশো টাকা কেজি কমান বলতে আপনি দাদা এসে দেখুন সবে মাছের দাম এখন এরকমই চলছে মাছের দাম তো হঠাৎ করেই বেড়ে গেল ঠিক আছে দেখব আপনি কত করে বলছেন বলুন না আপনি কত করে দেবেন দুশো করে অনেকটা কম হয়ে যাবে আর কী করা যাবে নেবেনও বলছেন মাছ ঠিক আছে তাহলে আর কিছু মাছ লাগবে না কি তেলাপিয়াটা কুড়ি কেজি তাই তো

হ্যাঁ তেলাপিয়াটা কুড়ি কেজি তাই তো আচ্ছা তেলাপিয়াটাও দিয়ে দেবো অসুবিধা নেই কিন্তু তেলাপিয়াটা কিন্তু খুব বেশি দাম কমাতে পারব না তেলাপিয়া দুশো সত্তর টাকা কেজি দাদা ওই মাছটির দাম আমাকে কমাতে বলবেন না মোটেই আর কী আপনাকে তো রুই মাছটায় তো দাম কমিয়েই দিলাম ঠিক আছে আর কী বলব আড়াইশো করেই দেবেন আর কুড়ি তারিখ বললেন তাই তো হ্যাঁ বলো হ্যাঁ কেটে আচ্ছা আচ্ছা মিডিয়াম পিস করে দেবো তাই তো আচ্ছা ঠিক আছে আমাদের মাছ তো কেটেই দেওয়া হয় ঠিক আছে আমি কেটে ছাড়িয়ে রেডি করে দেবো আপনি এক কাজ করবেন বরঞ্চ আপনি কুড়ি তারিখ ওই সকাল দশটার দিকে দু তিন জনকে পাঠিয়ে দেবেন আমি কেটে রেডি করে রাখব আর আপনি এক কাজ করবেন তার আগে এসে আমাকে কিছু টাকা দিয়ে যাবেন আর বাকিটা ওদের হাতে দিয়ে পাঠাবেন বাকি সব আপনাকে পাঠিয়ে দেবো বুঝলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি